আমরা হচ্ছে বাঙালি আমরা হচ্ছে হিন্দু হ্যাঁ আমরা হচ্ছে আমাদের নানান দিকে মন্দির আছে যেরকম কালীঘাটে কালী মন্দির হ্যাঁ তারপরে ত্রিপুরাতে ত্রিপুরা মা মা আছে ওখানে মায়ের পুজো দিতে যাই তাপরে ইয়েতে দক্ষিণেশ্বরে যাই দক্ষিণেশ্বরে ওখানেতে ইয়ের ইয়ের মন্দির রামঠাকুরের রামঠাকুর না রামঠাকুরও আছে ওই ইয়ে ভুলে যাচ্ছি রাধা গোবিন্দ রাধা গোবিন্দ আছে ওখানেতে রাধা গোবিন্দ টোবিন্দ আছে হ্যাঁ ওখানেতে হ্যাঁ তারপরেও এদেরকে অনেক ওখানে তো ওই আশ্রমে টাশ্রমে গেলে তারপর সব জাগায় এই ভোগ টোগ খাওয়া দাওয়া হয় আবার এবার আছে মূল আমাদের হিন্দু আমাদের তো ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র তো এখানেতে মুসনমানও আছে মুসলমানরা যেরকম মুজ্জিতে যায় হ্যাঁ নমাজ টমাজ পড়ে হ্যাঁ ওরা নমাজ টমাজ পরে ওরাও ওদের মতোন ওরা ইয়ে করে অনুষ্ঠান করে হ্যাঁ তারপরে এবার আমাদের খ্রিষ্টান আছে খ্রিষ্টানদের বড়োদিনের দিন ওদের বড়ো উৎসব হয় হ্যাঁ বড়ো বড়ো গির্জাতে ওরা যায় আর ওদের বহুত বড়ো বড়ো মেলাও হয় হ্যাঁ ওরা গির্জাতে গিয়ে যীশু খেষ্টর কাছে হ্যাঁ মোমবাতি টাতি জ্বালায় ওরা অনেক কিছু ওরাও এ করে ওদের নিয়মকানুন মানে